হ্যাঁ আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যাংকের সাথে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং সেই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং মসৃণই ছিল এটি সাধারণ মানুষদের জন্য একটু কঠিনতম হলেও একটু যারা শিক্ষিত রয়েছে তাদের জন্য এটা কোনো ব্যাপার না তাদের কাছে খুবই সহজ এবং মসৃণ একটি প্রক্রিয়া এটিকে সকলের জন্য সহজ এবং মসৃণ করার জন্য আরও কিছু উন্নতি সাধন করা উচিত বলে আমার মনে হয় আমার ব্যাংকের সাথে অভিজ্ঞতা ছিল অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণময় ব্যাংকে লোন নিয়ে লোন প্রদান করার সময় বা টাকা পরিশোধ করার যে নির্দিষ্ট ডেট দেওয়া থাকে যা তারিখ দেওয়া থাকে সেই নির্দিষ্ট ডেট বা তারিখে যদি আমরা সঠিক মতো টাকা পেমেন্ট করে দিয়ে আসতে পারি তখন আমাদের সম্পর্ক সব ব্যাংকের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো হয়ে থাকে এবং যা অত্যন্ত সু গুরুত্বপূর্ণ বলে আমি মনে করে থাকি ব্যাংক আমাদেরকে অসময়ে আমাদেরকে লোন দিয়েছে তাই ওকে সঠিক সময়ে আমাদের টাকাটা পরিশোধ করে দেওয়া উচিত বলেই আমি মনে করে থাকি